আমাদের এখানে ভারতের সুব্যবস্থা বলতে মোটামুটি খুব যে খারাপ তাও না খুব যে ভালো তাও না এখানে বেশি সেরকম কিছু হলে লোক তো বাইরেতেই দেখতে যায় যেমন ভুবনেশ্বর চেন্নাই তারপরে ব্যাঙ্গালোর ইত্যাদি আরও অন্যান্য জায়গা আছে যেখানে দেখাতে যেতে পারে মানুষ সবাই তো সব জায়গায় দেখতে যেতে পারে না যেমন চন্দ্রকোনাতে আমাদের এখানে যে চন্দ্রকোণা আছে চন্দ্রকোণায় তো খুব বড়ো ডাক্তারও নেই খুব ওষুধপত্র নেই খুব বেডও অতটা নেই তো ওখানে সেরকম কিছু হলে তো ঘাটালকে ট্রান্সফার করে দেয় কিংবা মেদিনীপুর ট্রান্সফার করে দেয় করে দেয় এই কারণের জন্যই অনুরোধ করা প্রশাসনের কাছে যে আরও যেন ডাক্তার দেয় বড়ো ডাক্তার দেয় বা ওষুধপত্র দেয় বা রুগিরা গেলে সুব্যবস্থা পায় প্রাথমিক চিকিৎসাটাই হয় বেশি কিছু সেরকম কিছু হলে এখানে পেশেন্ট কোনও ব্যবস্থা পাচ্ছে না বাইরেই যেতে হচ্ছে